এক এক দুহাজার এক পাঁচ এগারো দুহাজার পাঁচ একুশ চার দুহাজার উনিশ সাত আট দুহাজার দুই তেরো দুই দুহাজার একুশ